আমি কিন্তু তপনবাবুর রেস্তোরাঁতে খুব ভালোবাসি ওনার খাবার দাবারও খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে এটি আমাদের পূর্ব মেদিনীপুর রেল স্টেশনের পাশেই অবস্থিত ওনার কাছে আমি কিন্তু অনেক বার খাবার খেয়েছি ওই রেস্তোরাঁতে খুব ভালো ভালো খাবার হয় আমি তাই ওখানে কিছু খাবার অর্ডার করলাম চিকেন কষা মটন ভাত রাইস কাটলেট ধোসা চাটনি পায়েস মিস্টি দই পাঁপড় ভাজা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা চিংড়ি পোস্ত কাতলা মাছের ঝোল এগুলো আমি অর্ডার করলাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওনার রেস্তোরাঁতে ক্যাশ অন ডেলিভারি ছাড়া কিন্তু উনি আর অন্য কিছু ক্যাশ নিতে পারেন না এখন তো অধুনিক যুগ আধুনিক যুগে গুগুল পের মাধ্যমে টাকা লেনদেন করা হয় ফোন পের মাধ্যমে টাকা লেনদেন করা হয় এটিএম কার্ডের মাধ্যমে টাকা লেনদেন করা হয় কিন্তু ওনার ক্যাশ অন ডেলিভারি এটা তো মানুষকে বেশ ভাবিয়ে তুলেছে খোদ্দাররা কি সব সময় ক্যাশ অন ডেলিভারি পকেটে নিয়ে নিয়ে ঘোরে পকেটে তো এখন মানুষের ক্যাশ থাকে না বললেই চলে কিন্তু ওনার কাছে একটাই অপশেন তখন কী করা যাবে ওনার এটা ভাবার বিষয় আছে যে ওনাকে অন্য কিছুতে নিতে হবে তখন আমি বার বার অনুরোধ জানাচ্ছি যে তপনবাবু অন্য কিসুতেও নেন টাকাটা বলছে আমার কাছে কিছু ব্যবস্থা করা নেই তাই আমি না বুঝতে পেরে আমি বললাম যে আমি তাহলে অনুরোধ জানাচ্ছি পুনরায় আমার খাবারগুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য কারণ আমার কাছে অতো টাকা ক্যাশ অন নেই অত টাকা আমি ক্যাশ অন ডেলিভারি করবো কী করে এটা ভাববার বিষয় আছে আপনাকে ভাবতে হবে বার বার বলছি যে আপনাকে এটা ভেবে আপনাকে ক্যাশ অন ডেলিভারি ছাড়তে হবে আপনাকে অধুনিক যুগে আধুনিকভাবে চলতে হবে নাহলে আপনার কাছে কিন্তু খদ্দের কমে যাবে তাই আমি বাধ্য হয়ে ওই অর্ডারটি ক্যান্সেল করলাম ওনাকে অনুরোদ জানালাম যাতে ক্যাশ অন ডেলিভারি ছাড়াও উনি আরও অন্যান্য মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে